আমার আধার কার্ড তৈরি করার জন্যে আমি অফিসে গিয়েছিলাম আধার কার্ড অফিসে কিন্তু ওরা এখন দিচ্ছে না দেরি করছে আর আমার এখন টাকা তোলার ব্যাপারে রেশন কার্ড ব্যাপারে খুবই দরকার না হলে তো পোস্ট অফিসে আধার কার্ড লাগবে কিন্তু ওরা এখনো পর্যন্ত দিচ্ছে না সেই জন্যই আমি বারবার ইয়ে করছি আধার কার্ড কবে আসবে না আসা পর্যন্ত আমি তো কোনো কিছু টাকা পয়সা তুলতে পারছি না

আর আধার কার্ড না হলে এখন কোনো জায়গায় বেড়ানো বলো কোনো পরিষেবা হবে না আধার কার্ডই খুবই দরকার সেই জন্যেই রিকোয়েস্ট করছি যাতে আমার তাড়াতাড়ি আধার কার্ডটা হয়েই যায় এবং আমি পরিষেবা পাবো সেই জন্যে অফিসে যা জানাচ্ছি অনুগ্রহ করে আধার কার্ডটা তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন